বাংলা ভাষায় কিছু আকর্ষণীয় এবং অস্বাভাবিক শব্দ বা বাক্যাংশ বললেও বলা চলে রয়েছে যেগুলি বিশেষভাবে আকর্ষণীয় বা কিছুটা মজাদার বা সেটা শুনতে অবশ্যই ভালো লাগে কিন্তু সেগুলো উল্লেখযোগ্য বলে মনে করাই যেতে পারে যদি বলি বাংলা ভাষাকে নিয়ে তো বাংলা ভাষা খুবই শ্রুতিমধুর ভাষা কিন্তু তবুও তারপরেও কিছু কিছু শব্দ রয়ে যায় যেগুলো একটু আমাদেরকে অবাক করতে পারে যেমন আমরা যখন বাড়ি থেকে কোথাও বাইরে বেরোই তখন বাড়িতে হয়তো মা আছে তো মাকে বলে যাই মা আসি আসি মানে কী আমরা বাড়িতে ঢুকছি মানে মা আমি এসেছি কিন্তু আমরা আসলে বলি মা আসি কিন্তু ওটা বলতে মা যাচ্ছি বলতে হয় কিন্তু আমাদের এখানে বাঙালিরা মনে করে যে যাচ্ছি বললে সেটা অশুভ মানা হয় মানে তারা মনে করে যে এটা অশুভ সেই জন্য আমরা যাওয়ার সময় আসি এটাই আমাদেরকে শেখানো হয় এবং আমরা ওটাই বলি যে মা আসি আবার জল খাই বলে থাকি কিন্তু খাই কথার অর্থ কী যেটা আমরা চিবিয়ে চিবিয়ে খেতে পারি মানে যেটা আমাদের ওখানেই অদ্ধেকটা পুষ্টিগুণ সমপরিপূর্ণ হয়ে যায় মানে যেটা পরবর্তীকালে পরিপাক হতে আর বেশি সময় লাগে না সেটাই অবশ্য জলকেও পরিপাক করতে সময় লাগে না কিন্তু যেটা আমরা চিবিয়ে চিবিয়ে খেতে পারি বা ভক্ষণ করতে পারি সেটাকেই আমরা খেতে খাই বলতে পারি এবং যদি বলি ভাত খাই তাহলে সেটা ঠিক কিন্তু জলকে খাওয়া যায় না সেটা আমরা পান করে থাকি কিন্তু তবুও আমরা বলি আমরা জল খাই বা আমি এটাও বলে থাকি চা খাবো খাবো কী মানে চা পান করবো কিন্তু আমরা এগুলো বলি না বেশিরভাগ বেশিরভাগ কেন সবাই বলে চা খায় কিন্তু চা খায় কথাটা তো ঠিক না আসলে এটা যে চা পান করবো বা চা খাবো এটা হওয়া যায় না কিন্তু তবুও আমরা বাঙালিরা এই ভাষাগুলি ব্যবহার করতে থাকি এছাড়াও আরও অনেক শব্দ বা বাক্যাংশ রয়েছে যেগুলো আকর্ষণীয় সেগুলো অনেকগুলো বলা যায় এইভাবে আকর্ষণীয় এবং অস্বাভাবিক কিছু শব্দ বা বাক্যাংশ বাংলা ভাষাতে রয়েই গেছে এবং এগুলি অনেকটাই বেশি উল্লেখযোগ্য বলে আমি মনে করি